আমি এক ভালো রেষ্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিলাম ঠিক আছে যে খাবার খুবই দেরী করে আনায় যা খুবই নষ্ট হয়ে যায় এবং বিভিন্নরকম পোকামাকড় থাকার কারণে সে খাবার খেতে পারা না পারায় সে খাবার খুবই নষ্ট এবং গন্ধ হয়ে যায় ঠিক আছে এবং ডেলিভারি পার্টনার খুবই দেরী করে আসায় এবং খুবই খারাপ ব্যবহারের কারণেই আপনার খাবার যোগ্য খাবার খাওয়ার জন্য যোগ্য নয় যা নিয়ে খুবই খারাপ বিষয় এবং খারাপ ব্যবহার এবং খারাপভাবে ডেলিভারি করার জন্য এই খাবার আমি নিতে পারবো না আপনি এই খাবার স্থানান্তরিত করুন এবং খাবারকে নিয়ে আপনি আমার পরবর্তী নতুন খাবার পাঠিয়ে দিতে পারেন এর জন্য আমি খুবই দুঃখিত আপনার এই নষ্ট এবং পচা গন্ধ খাবার আমার কাছে আসার জন্য